পাখি দেখার জন্য যে ঐতিহ্য বা কুসংস্কারগুলি আছে সেগুলো আমি আগে বিশ্বাস করতাম না কিন্তু আমার বন্ধুরা একদিন দুই শালিক দেখেছিল তো তারা বলে দুই শালিক দেখলে নাকি দিনটা খুব ভালো চায় তারপর একদিন আমরা পড়তে গেছিলাম তো সেখানে ওরকম এক শালিক ছিল তো আমি এক শালিক দেখি তো তারা বললো যে তুই এক শালিক দেখেছিস তো নিশ্চয়ই আজকে দিনটা খারাপ যাবে দেখে তারপর আমি সেখান থেকে স্কুলে গেলে আমি স্কুলে গিয়ে আমি কোনো কিছু করিনি তাও আমাকে আমার টিচার বকলো তারপর যখন বাড়ি আসছিলাম স্কুল থেকে তখন দেখলাম একটা দুর্ঘটনা ঘটলো আমার সাথে তো আমার বন্ধুরা বললো দেখলি তো তুই ওই দুই এক শালিক দেখেছিস তাই জন্য তোর সাথে এমন ধরলো তারপর বাড়ি আসলাম বাড়ি আসার পরেও মা আমাকে বকলো একটু তো তারপর আমার মনে হলো যে কোথাও যদি একটু দুই শালিক দেখতাম যদি দেখতে পারতাম তাহলে হয়তো আজকের দিনটা আমার আবার ভালো হয়ে যেত এছাড়াও অনেকেই বলে কাক নাকি অশুভ কারণ কাক যারা মারা যায় তাদের পিণ্ড খায় কাকের মধ্যে নাকি ভূত বাস করে তারপর আরও শুনেছি যে লক্ষ্মী প্যাঁচা বাড়িতে থাকলে বা বাড়ির আশেপাশে আসলে নাকি ভালো কিছু হয় অর্থ আছে লক্ষ্মী আছে তারপর বাদুড় দেখলে একটা ভয় ভয় আতঙ্ক কাজ করে আমাদের মধ্যে তারপর প্রসঙ্গে একটা হ